হ্যালো হ্যাঁ ম্যাম বলুন হ্যাঁ বলুন

কী গল্পের বইটার নাম বলুন আচ্ছা আমাদের এখানে তো অনেক বই আছে এবার আপনাকে দেখতে হবে ওটা মনে হচ্চে রবি ঠাকুরের যেটা বলছেন সেটা মনে হচ্ছে আমাদের স্টকে নেই তো আমাকে ওটা আনাতে যেতে হবে অর্ডার দিয়ে তো আপনি কি এখনই নেবেন খুব তাড়াতাড়ি না দু দিন দেরি হলেও কোনো অসুবিধা নেই আচ্ছা দু এক দিনের মধ্যে তাহলে আপনি একটা কাজ করুন আমি দেখছি কালকে আনার ব্যবস্থা তাহলে আপনি কালকে একটু দুপুর বেলা বেলা করে বারোটার সময় করে একটু তাহলে আমার দোকানে আসবেন এসে তাহলে দেখে যাবেন হ্যাঁ বারোটার সময় করে আসুন না বারোটার সময় করে আসলে হয়ে যাবে আর ওইটার অ্যামাউন্টটা বলে দিই ওটার অ্যামাউন্টটা হচ্ছে আপনার ধরুন আপনি যদি বলেন যে রবীন্দ্রনাথ ঠাকুরের একটু বড়ো যেটা গল্পের ভালো বই আছে ওটা ভালো বইটা নিতে গেলে আপনার দাম পড়বে চোদ্দোশো পনেরোশোর মতো দাম পড়বে বড়োটা আর নর্মালটা নিতে গেলে আটশো ছশোর মধ্যে হয়ে যাবে বড়োটা আচ্ছা তাহলে চোদ্দোশোর মধ্যে করে দেবার চেষ্টা করবো হ্যাঁ আমি দেখি করে দেবো আর আপনার ইয়ে কী বলে হচ্ছে আর কোনো কিছু বই লাগবে নাকি না ও শুধু ওইটাই হ্যাঁ পরে লাগলে ম্যাম একটু আগে থেকে বলে রাখবেন কারণ আমাদেরকে অর্ডার দিয়ে আনাতে হয় যদি স্টকে থাকে তাহলে পেয়ে যাবেন আর নইলে আমাকে অর্ডার দিয়ে একটু আনাতে হয় হ্যাঁ আর হ্যাঁ তাহলে আপনার একটু নাম হ্যাঁ নাম অ্যাড্রেসটা আমাকে আমার আপনার নাম অ্যাড্রেস মোবাইল নম্বর একটু আমাকে পাঠিয়ে রাখুন তাহলে আমি খাতায় লিখে রাখবো

হ্যাঁ হোয়াটসঅ্যাপ করে দিন তাহলে হুম হুম ঠিক আছে ম্যাম রাখছি তাহলে ম্যাম হ্যাঁ হুম